রাজ্যের অনশনের সময় দর্শকরা স্থানীয় সম্প্রদায় এবং অর্থনৈতিক সমর্থন পেয়ে থাকে যখন দর্শনার্থীরা মন্দিরে দর্শন করতে আসে তখন মন্দিরের পাশাপাশি লোকেদের যে জিনিসগুলো বা সরঞ্জাম বিক্রি করা হয় সেগুলো থেকে তারা সমর্থন পেয়ে থাকে তাছাড়া দূর দূরান্ত থেকে যখন দূর দূরান্ত থেকে যখন লোকেরা আসে আকর্ষণীয় জিনিস মন্দিরের সামনে পেয়ে থাকে তখন তারা সেটা নিয়ে খুবই খুশি হয় দূর দূরান্ত থেকে লোক এসে কিছু কিছু বস্ত্র খাবার দাবার টাকা পয়সা দিয়ে হেল্প করে থাকে